রাজ্যে ঘোরাঘুরি করার কিছু উপায় এবং বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য পরিবহনের সর্বোত্তম উপায়গুলি হল আমাদের কলকাতা থেকে বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরতে যাওয়া গিয়ে সেখানে নিয়ম মম অনুযায়ী লজে ওঠা নিয়মনুবার্তিতভাবে সেখানকার নিয়ম মেনে চলা পশ্চিমবঙ্গের কিছু ইকোট্যুরিজমের সুযোগ যেমন অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের কিছু ইকোট্যুরিজমের অ্যাড্রেস এবং খরচ সহ নির্দেশ দেওয়া থাকে অফলাইন থেকে অনলাইনে সেই ট্যুরিজমের নামে লগইন করলে সেগুলো আমাদের ফোনের মাধ্যমে জানা যায় সেখানে আমরা ভ্রমণ করতে গেলে পরবর্তীতে কোন অসুবিধা হয় না এবং দর্শকরা বিভিন্ন স্থানে ভ্রমণের সময় যে সমস্ত পরিবেশ রক্ষায় অসুবিধা হয় বা জড়ি জড়িত হতে পারে যেমন খাওয়ার দাওয়ার নোংরা পরিষ্কার নো রাখা জায়গা গাছের বিভিন্ন ডাল ফুল ফল ভাঙা এই সমস্ত থেকে তারা বিরত থাকলে দর্শকরা পরিবেশ রক্ষায় জড়িত হতে পারে